আমি যেহেতু শহরে থাকি তাই আমাদের এখানে কলের জল পাই না যেহেতু আমি শহরে থাকি তো আমাদের এখানে টাইমের জল বা আমরা পৌরসভা থেকে যে যেটুকু জল পাই সেই জলটাই ব্যবহার করি বা খাই কিন্তু আমরা কলের জলটা পেতাম তাহলে আমাদের খুবই ভালো হতো সব কাজেই আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জল ব্যবহার করতে পারতাম এবং আমরা আমাদের গ্রামের এই দিকটায় মাসিদের গ্রামের ওই দিকে যে কল বা পুকুর থাকে ছোটোবেলা থেকে দেখেছি

দেখেছি যে মাসিদের এর বাড়িতে বাড়ি বাড়ি সবার কল থাকে বা বড়ো বড়ো পুকুর থাকে আমার মাসিদের দিকে জলের কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের এদিকটায় যেহেতু টাইমের জল পাই আমরা সেই জলটা একটা নির্দিষ্ট টাইমে দিয়ে থাকে আমাদের সেই টাইমে জলটা ধরতে হয় এবং সেইভাবে আমরা সমস্ত কাজ বাজ করি যেহেতু জল আমাদের দৈনন্দিন জীবনের খুব বড়ো একটা অংশ জল ছাড়া আমাদের কোনো কাজই সম্ভব না জল পানের ক্ষেত্রে বা আমাদের জামা কাপড় পরিষ্কারের ক্ষেত্রে বা আমাদের বাসনপত্র বা আমাদের রান্নার ক্ষেত্রে সব সবসময় আমাদের সব জায়গায় জলের প্রয়োজন হয় তো আমাদের যদি কলের জল পেতাম তো খুবই সাহায্য হতো আমরা পর্যাপ্ত পরিমাণে জল পেতাম সব কাজ আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারতাম বেশি জল থাকলে আমাদেরই ভালো সব কিছুতে জামা কাপড় ধোয়া বান্না করা আমাদের সুবিধা হতো তো আমার আমরা যেহেতু টাইমের জল পাই আমরা টাইমের জলটা পর্যাপ্ত করতে পারি না মাঝে মাঝে জলটাও কিনেও খেতে হয় জল কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা হয় কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে টাইমে যে জলটা ওই জলে আমাদের অনুষ্ঠানটা চালানো সম্ভব নয় তখন আমরা মিনারেল ওয়াটার কিনতে হয় তখন আমাদের বাইরে থেকেই জলটা কিনে আনতে হয় তো আমরা যদি কলের জলটা পেতাম তাহলে আমাদের বাইরে থেকে যে জলটা কিনতে হতো না আর আমাদের যে টাইমের জলটা পাই আমরা সেই জলটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠিক আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাই না আমরা টাইমের ওইটা ধরে রাখতে হয় তো আমাদের করের জলটা হলে পর্যাপ্ত পরিমাণে জলটা পেতাম এবং আমাদের প্রচুর সাহায্য হতো